আঠাশ দুই উনিশো অষ্টআশি আঠাশ আট দুহাজার সাল তেইশ সাত দুহাজার দুই তিন তিন দুহাজার চোদ্দো আঠাশ এক দুহাজার পনেরো